বলছি আমি আমার পাশের বাড়ির এক দিদিভাইয়ের কাছ থেকে আমি খবর পেলাম যে আপনার ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডে ওই দর্জির দোকান আছে আপনার নতুন জিনিস তৈরি হয় খুব ভালো শুনছি তা আপনি কি সেই দোকানি বলছেন হ্যাঁ জানতাম না তো ওই কাছাকাছি বাড়ি তবু কখনো শুনিনি আমরাও তো চুড়িদার বা ব্লাউজ ট্লাউজ তৈরি করাই হঠাৎ এই যে বোনের বিয়ে লেগেছে সেই কারণে ব্লাউজ পিস কাটাতে যাব কথা হতে হতেই পাশের বাড়ির এক দিদিভাই বলল ওখানে এক দর্জির দোকান আছে খুব ভালো এবং রেটও খুব কম মূল্যও খুব কম তো আপনি কত দিনের মধ্যে কাজ করে দিতে পারবেন মানে সামনেই বিয়ে ঘর আছে বেশী দেরি নেই আমার দিতে দেরি হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ নিয়ে তো যাবই একদিন বলতে হয় আজকে সন্ধ্যায় নয় কালকে সকালে বা সন্ধ্যার মধ্যেই যেতে হবে কেন আর এক সপ্তাহ পরেই বিয়ে যেহেতু আর্থিক সমস্যা রয়েছে সেহেতু কেনাকাটাটা একটু দেরি হয়ে গেল হুম না অসুবিধা না আসলে বাজারেই তো কিছু বিয়ের কেনাকাটা আছে আজকে কিংবা কালকেই হয়তো যাব যদি না যেতে পারি যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে আমি আপনাকে ফোন করব কিন্তু আজকে না হলে কালকেই যাব বলে ভাবছি তাহলে যদি যাই তাহলে আপনাকেও আর আসতে হবে না আর আপনি ওই চেষ্টা করবেন যাতে কাজটা একটু তাড়াতাড়ি করে দেওয়া যায় সময়ে দিয়ে যায় না সেসব তো প্রায় সময়ই দর্জির দোকান মানেই কিছু না কিছু কাজে লাগবেই কিন্তু এই মুহূর্তে আগে বিয়ে ঘরটা কাটুক তো আমি যেটা জানতে চাইছি ব্লাউজের কি সবরকম ধরনেরই ডিজাইন আপনাদের ওখানে কাটানো হয় আচ্ছা কেন এক বলুন আচ্ছা আসলে এখন অনেক আধুনিক ডিজাইন হয়েছে বোন ছবি দেখাচ্ছিল যে দিদি এই ধরনের করাব তাহলে সেটাই ভাবছিলাম যে নতুন নতুন ডিজাইনও করাচ্ছেন তো আপনারা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে সন্ধ্যায় কিংবা কালকের মধ্যে অবশ্যই যাওয়ার চেষ্টা করব যদি না পারি আপনাকে ফোন করব তাহলে একটু কাইন্ডি এসে বাড়ির থেকে মাপটা নিয়ে যেয়ে করে দিলেও ভালো হয় আর কি ঠিক আছে রাখছি তাহলে